প্রেশার কুকারের ব্যবহার করা পছন্দ করি কারণ এতে হচ্ছে খাদ্যের গুণগত মান যেটা সেটা নষ্ট হয় না মানে অনেক কিছু যেটা হচ্ছে খোলা হচ্ছে এমনি পাত্রে রান্না করি সেটা চলে যায় কিন্তু প্রেশারে যখন রান্না করি সেটা বদ্ধ হয়ে রান্না হয় আর এর হচ্ছে প্রেশারে রান্না করলে ওর হচ্ছে যেটা হচ্ছে সেদ্ধ বলি আমরা সে সেদ্ধটা অনেক ভালো হয় খাবারটা যারা হচ্ছে টাটকা খাই না আমরা এমনিতে এমনিতে পাত্রে রান্না করলে সেদ্ধটা খুব সহজে হয় না তাই আমি প্রেশার কুকারের খাবারটা অনেক পছন্দ করি আর হচ্ছে খোলা পাত্রে রান্নার স্বাদ আর হচ্ছে প্রেশার কুকারে রান্নার স্বাদটা একটু আলাদাই হয় খোলা পাত্রে রান্না করলে ওটা হচ্ছে সেদ্ধ হতে আমাদের অনেক টাইম লাগে আর টাইম সাশ্রয়ের জন্য যদি আমরা ব্যবহার করি তাহলে প্রেশার কুকারটা বেস্ট আর যদি খোলা পাত্রে রান্না করি আমাদের সেদ্ধ হতে অনেক টাইম লাগে সেটার স্বাদটা একটু ভিন্ন হয় আর প্রেশারের রান্নার স্বাদটা একটু ভিন্ন হয় সেটা বলব না যে পাত্রে রান্নার স্বাদটা টোটালি বলব না যে খারাপ হয় সেটাও ভালো হয় তবে সেদ্ধর দিক দিয়ে যদি বলতে পারি তাহলে আমরা প্রেশারে সেদ্ধটাকে ভালো মনে করব এটুকুই